এখনো কিছু কিছু জায়গায় এই সমাজে মেয়েরা পিছিয়ে রয়েছে কিছু কিছু পরিবারে মেয়েদেরকে বাইরে বেরোতে দেয়া হয় না কিছু কিছু পরিবার আছে যেখানে বিবাহিত মেয়েদেরকে বাইরে বেরালে মাথায় ঘোমটা দিয়ে বেরোতে হয় আমি চাই মেয়েদের সম্পর্কেই লিখতে আমি মেয়েদের সম্পর্কে লিখতে চাই যে মেয়েরা তো এখন এতটা ফেলনা নয় মেয়েরা এখন পাইলট চালাচ্চে মেয়েরা এখন দেশের মুখ্যমন্ত্রী হচ্ছে মেয়েরা এখন সব দিক দিকে এগিয়ে আছে মেয়েরা ট্রেন চালাচ্ছে তাহলে এখনো কেন গ্রামীণ জগতে মেয়েদেরকে এতটা পিছিয়ে থাকতে হবে মেয়েদেরকে ঘোমটা দিয়ে ঘরে বসে থাকতে হবে মেয়েদেরকে বাইরে বেরোনা চলবে না আমি চাই প্রত্যেকটা মেয়েই স্বাবলম্বী হোক বাইরে বেরোক